আমাদের শহরের সব থেকে প্রিয় জিনিস হচ্ছে পার্ক কারণ আমাদের এখানে একটি নতুন পার্ক হয়েছে যেখানে আমরা প্রায় নিজেরা আমাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন সবাইকে নিয়ে যাই তো এই পার্কে যাওয়ার পরে আমরা নিজেদের একটু আনন্দ বোধ করি আর এই পার্কে যাওয়ার সময় আমরা নিজেদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন সবাইকে নিয়ে যাই আর এইখানে পার্কে যাওয়ার পরে আমরা নিজেদের একটু অন্য ধরণের মনে হয় যে আমরা নতুন কোনো জায়গাতে এলাম তো তার জন্যই আমাদের এই ধরণের পার্ক খুবই ভালো লাগে আর আমাদের এখানে যে পার্কটি খুবই বড়ো এতে বহু মানুষ আসে অন্যান্য জায়গা থেকে বা অন্যান্য গ্রাম থেকে তো সবাই মিলে একজন অপরের সঙ্গে দেখা করে এবং কথা বলে নিজেদেরকে খুবই আনন্দ বোধ মনে করি